আমার বই পড়ার খুব শখ বই পড়ার জন্য আমি নানারকম গ্রন্থালয় থেকে আমি বই সংগ্রহ করে নিয়ে এসে নিয়ে এসে পড়ি সেরকমই আমাদের এখানে কাছে পিঠে একটি ছাত্রপুস্তকালয় বলে বইয়ের দোকান আছে সেখানে বইগুলো আমি অনেক সস্তাতেও পায় ওখানে পুরোনো সেকেন্ড হ্যান্ড বইও বিক্রি হয় ওখান থেকে বই কিনে নিয়ে এসে আমি পড়ি যখন যেই বইটা হয়তো পড়বো ধরুন সেই বইটা হয়তো ওখানে পেলাম না তখন আমি কলকাতায় যাই কলকাতার কলেজ স্ট্রিট থেকে আমি বই পুরোনো সেকেন্ড হ্যান্ড বই কিনে নিয়ে এসে বাড়িতে পড়ি যেমন ধরুন মুক্তধারা রক্তকরবী চোখের বালি দেনা পাওনা এই সমস্ত পুরোনো দিনের বইগুলো পড়তে আমার খুব ভালো লাগে তার জন্য আমি সেগুলো কম পয়সায় ওখানে পাই বলে ওখান থেকে কিনে নিয়ে এসেই বাড়িতে পড়ি